এখন পরিবেশের অনেক সমস্যা দেখা দিচ্ছে গাছ কেটে ফেলার জন্যে আমাদের ঠিকঠাক ঋতু পরিবর্তন হচ্ছে না তারপরে বৃষ্টি বর্ষা ঠিকঠাক টাইম মতো আসছে না এই সব সমস্যা হচ্ছে এখন সমস্ত বাড়িতে এসি লাগানো হচ্ছে তো এসি লাগানোর ও বন্ধ করে যদি দুটো করে গাছ বসানো হয় তো তাহলে হয়তো ঠিক ঠাক হবে পরিবেশটা আর এবং গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতু ঠিকঠাক পরিবর্তন হবে